শিক্ষা কর্ম সংস্থান এবং নেতৃত্বের ক্ষেত্রে পূর্ব মেদিনীপুর জেলার তরুণদের সামনে প্রধান চ্যালেঞ্জ এবং সুযোগগুলির নানা ধরনের চ্যালেঞ্জ আছে এবং সুযোগগুলিও আছে সেই সুযোগগুলি হলো যুব উন্নয়ন দক্ষতা বৃদ্ধি শিল্পোদ্যোগ অপুষ্টি এবং মাইক্রন ইউনিটের ঘাটতি টেস্ট ব্লক লেভেল কাউন্সেলিং ক্যাম্প হ্যাঁ ছেলেরা তাদের কর্মসংস্থানের জন্যে তারা তাদের নিজেদেরকে নানা ধরনের উন্নতির কথা বলেছে কিন্তু এখন তো সরকারি কর্মসংস্থান নেই বললেই চলে সেই কারণে তারা তাদের নিজেদের প্রয়োজনের জন্য নানা ধরনের কোম্পানির কাজ নানা ধরনের কাজের সঙ্গে যুক্ত হতে চাইছে এবং উন্নয়ন করে নিজেদের যুব সমাজকে এগিয়ে নিয়ে যেতে চাইছে আর তাদের দক্ষতার সাহায্যে তারা তাদের নতুন নতুন কম্পিউটার ল্যাপটপ এই সমস্ত কিছু অ্যাপের মাধ্যমে নানা ধরনের কাজ করছে সেই কাজ করে জীবনকে আরও এগিয়ে নিয়ে যেতে চায়